হ্যালো হ্যালো হ্যালো হ্যাঁ কাজের জন্য হ্যাঁ ও না এখানে ভ্যাকেন্সি খালি আছে একটা তো বেতন আপনার ওই সাড়ে ন হাজার টাকা বেতন আছে মাসে হ্যাঁ টাইম বেশিখণ না ডিউটি থেকে তো আধ ঘন্টা

আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা টাইম আট ঘন্টা টাইম ডিউটি করতে হবে মাসে সাড়ে ন হাজার টাকা এবং এক বেলা খাওয়া দিয়ে

এবার এখানে মেস আছে আরও অন্যান্য ছেলেরা রান্না করে শেয়ারে খেতে পারেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ থাকা থাকার ব্য থাকার ব্যবস্থা আছে থাকা ফ্রি খাওয়াটা শুধু আমরা এইখান থেকে এ থাকাটার এক বেলা একবারের খাওয়াটা দিই দিয়ে আপনারা যদি চান তো শেয়ারে খেতে পারেন আলাদা আলাদা বিভিন্ন রকম অন্য অন্য ছে ছেলেরা যারা আছে তবে তো আপনি থাকতে